আমার এক ভীষণ পছন্দের শিল্পীর মধ্যে পরেন নন্দলাল বসু যিনি আমাদের আধুনিক বাংলার ছবি আঁকতে বেশী পছন্দ করতেন এবং তাঁর ছবিতে সমৃদ্ধ হয়েছে বেশ কয়েকটি বাংলা বই যেখানে তাঁর আঁকা প্রত্যেকটি ছবি এক একটি ঘটনাকে বা এক একটি সময়কে বর্ণনা করেছে প্রত্যেকটি সময় থেকেই কিছু না কিছু শিক্ষা আমরা পেয়ে থাকি এবং আমি বর্তমানে বা ভবিষ্যতে নিজেও সেই কাজের সঙ্গে যুক্ত হতে হতে পার চাই এবং হতে পারলে আমি অনেক বেশী নিজেকে ভাগ্যবতী মনে করব এবং এই কাজের ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যে প্রত্যেকটি কাজ থেকেই নতুন নতুন কিছু শিক্ষা পাওয়া যায় এবং যাকে আমরা আমাদের নিত্য জীবনে ব্যবহার করতে পারি